যারা নাগরিক বিজ্ঞান নিয়ে পড়তে চায় বা গবেষণা করতে চায় তাদেরকে আমি এই সাজেশনেই দেবো যে ছোটোবেলা থেকে তারা পড়াশোনায় ভালো ভালো ভালো হতে হতে হবে গাইড করতে হবে একটু ভালো টিউশান দিতে হবে হ্যাঁ কেউ তো জন্ম থেকেই ভালো পড়াশুনো শিখে আসে না তাদের জন্য ভালো তা পড়াশুনা মানে একটা অভ্যাসের ব্যাপার যে যত অভ্যাস ভালো অভ্যাস করবে তার তত পড়াশোনা ভালো হবে যে যত পড়াশোনায় সময় দেবে সে তত পড়াশুনায় ভালো হবে আর আর সবথেকে বড়ো কথা যে গার্জেনদের সবথেকে সতর্ক থাকা

হুম যে ছেলে বা মেয়েটা বাড়ির বাড়ির গার্জেন ভালো হয় সে ততোটা পড়াশুনায় পড়াশুনায় ভালো হয় আরও অনেক কিছু ব্যাপার থেকে যেমন টিউশন তাদের ভালো টিউশনি মাস্টার ভালো স্কুল কলেজ এবং এবং ভালো লেখকের বই পড়া এই যে ঠিক এগুলো করলে আমার মনে হয় তারা নাগরিক বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারবে